হ্যাঁ আমি ধ্যান এবং প্রাণায়াম করি মাঝে মাঝে আমি আমার দাদাকে দেখে ছোটোবেলায় অনুপ্রাণিত হয়েছিলাম এবং আমি আমার দাদাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কেন ধ্যান এবং প্রাণায়াম করো দাদা বলেছিলো ধ্যান এবং প্রাণায়াম বা যোগব্যায়াম করলে শরীর ভালো থাকে এবং মানসিক শান্তি পাওয়া যায় তাই আমি দাদা দাদার সাথে শিখতাম দাদাই দাদা আমাকে শিখিয়েছিলো হ্যাঁ আমি ব্যায়াম প্রাণায়াম ধ্যান করে আমি বুঝেছি মনবেশে মানসিক শান্তি পাওয়া যায় তাই আমি ওইটা নানান ব্যস্ততার মাঝখানে হলেও সময় দিই এবং সময় দেওয়ার পরই অনুভব করি যে না সত্যি মানসিক শান্তি পাওয়া যায় এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে তাই আমি নানান ব্যস্ততার মাঝখানে হলেও আমি সকালে উঠে ধ্যান প্রাণায়াম এবং যোগব্যায়াম করার চেষ্টা করি আমার দাদা আমাকে এটি শিখিয়েছিলো প্রায় আট থেকে ন বছর আগে আমি আমার দাদাকে খুবই শ্রদ্ধা করি তাই দাদা আমাকে ব্যায়াম চ্যা চেষ্টা করে সাহায্য করেছিলো